হ্যাঁ হ্যালো বাবা বলুন দাঁড়াও আমার কলেজ তো এখনও ছুটির কথা কিছু বলেনি তো ছুটির কথাটা না বললে আমি তো ঠিকঠাক করে যেতে পারছি না কারণ এদিকের কাজগুলো তো আমাকে সবগুলো শেষ করে যেতে হবে না ছুটির নোটিস দেয়নি বলতে গেলে দিয়েছে এককথায় কিন্তু আমার এদিকের কাজগুলো সমস্ত কমপ্লিট হয়নি তো আমি সব কাজগুলো শেষ না করে তো যেতে পারব না আমি চেষ্টা করছি তাড়াতাড়ি যাওয়ার জন্য তুমি তোমরা জামা কাপড় কিনেছ

হ্যাঁ না মায়ের জন্য শাড়ি বলছিলাম হ্যাঁ বুঝতে পারছি আমি বিষয়টা কিন্তু দাঁড়াও কটা দিন লাগে আমি বুঝতে পারছি না আর ভাই আসেনি

হ্যাঁ আমি এখান থেকে টুকটাক কিছু কিনেছি তো সেভাবে কিছু কিনিনি ভাবছিলাম যে একটা ভাইয়ের জন্য একটা শার্ট নিয়ে নেব তো সেভাবে পছন্দ হলো না কিন্তু মায়ের জন্যে একটা শাড়ি কিনেছি ও আর তুমি জামা কাপড় করতে দিয়ে দিয়েছ আমি এলে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আশা করছি ঢুকে যাব হ্যাঁ এদিকে স্যারদেরকে একটু বলে আর করে স্যাররা তো বলছে যে না তুমি কাজটা শেষ না করে যেতে পারবে না কিন্তু বলি বাঙালির পুজো আমরা না গেলে কী করে হবে আপনারা যতই কাজের কথা বলুন আমাদের কিন্তু বাড়ি ফিরতেই হবে সেই জন্যই আর কি স্যারদেরকে ভাবলাম যে একবার না ওটাই ভাবছিলাম যে তোমাকে বলব যে তুমি একটু টিকিটটা তাহলে কেটে দিতে আর তখন যদি সমস্যা হয় আমি বাসে করেও চলে আসতে পারব আর ট্রেনটা হলে সুবিধা হয় যদি না পাওয়া যায় তখন বাসটাই ইয়ে করতে হবে কী করা যায় আর আর বলছিলাম তুমি ভাইকে বলবে যে ঘরের যা যা জিনিস কেনার ও দরকার রয়েছে সেগুলো যেন কিনে নেয় আমার জন্য অপেক্ষা যেন না করে হ্যাঁ হ্যাঁ আর ওই কাদেরকে দেওয়ার কথা ছিল ওদের জন্য কিছু কেনাকাটা করেছ পিসিদেরকে যেগুলো দেওয়ার তো তাহলে তুমি না না আমার জন্যে অতদিন অপেক্ষা কোরো না তুমি আর মা যদি পারো তো আজ বা কাল একবার বাজারে গিয়ে কিনে নেবে ওদেরকে একবার ফোন করে জিজ্ঞাসা করে নেবে কী ধরনের কী নেবে তাহলে সুবিধাই হতো তাহলে কিনেই নিতে আচ্ছা ঠিক আছে আমি তাহলে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঢুকে যাব একবার হ্যাঁ আমাকে জানিয়ে দাও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ সাবধানে আসছি ঠিক আছে